গতমাসে আমি বিশাল মার্ট থেকে একটি জামা কিনি প্রথম দেখায় জামাটি আমার খুব পছন্দের হয় প্রতিনিয়ত এক মাস ধরে ব্যবহার করে সেটিকে আমি কাচি এবং কাচার পরে দেখছি অনেক জায়গায় জামাটা ফেটে গেছে এবং কিছু কিছু জায়গায় রঙও ছেড়ে গেছে বোতামগুলোও টেকসই হয়নি জামাটি কিনে আমি ঠকে গেছি